পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন কেন্দ্রগুলি হল শপিং মল রেস্তরাঁ পাব ক্লাব সিটি সেন্টার সল্টলেক তন্ত্র এক্সিস মল রেস্তরাঁ নরওয়ারা তো অবসর সময় কাটানোর জন্য আমরা শপিং মল যেতেই পারি শপিং মলে গিয়ে আমরা নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারি সেখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস আমরা সেখানে কিনতে পারি রেস্তরাঁ রেস্তরাঁতে আমার বন্ধুদের সাথে গিয়ে বা পরিবারের সঙ্গে গিয়ে সেখানে আমরা আনন্দ করতে পারি অবসর সময় কাটাতে আমরা সেখানে যাই সেখানে গিয়ে খাওয়া দাওয়া নানা রকম গল্পের মাধ্যমে সেখানে আমরা আনন্দ আনন্দিত হই ওই পাব বা ক্লাব ক্লাব ক্লাব আমরা রাতের দিকে ক্লাবে গিয়ে পার্টি করি ক্লাবে গিয়ে নাচ গান খাওয়া দাওয়া হইচই হয় ক্লাবেও গিয়ে আমরা অবসর সময় কাটাতে আমরা ক্লাবে যেতে পারি ক্লাবে গিয়ে আমাদের মন শান্ত মন আনন্দ করার জন্য আমরা ক্লাবে যাই ক্লাবে গিয়ে সবার সাথে দেখা হয় ক্লাবে গিয়ে সবার সাথে কথাবার্তা হয় সেই জন্য আমাদের মন আনন্দ আনন্দিত হয় ক্লাবে যাই